বিবাহের মতো বড়োঅনুষ্ঠানে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতেই পারে যেমন কি জল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় জল পরিমাণ নির্ধারণ করা উচিত অতিথির সংখ্যা অনুষ্ঠান কাল প্রাকৃতিক তাপমাত্রার উপরে ভিত্তি করলে যে কতটা জল লাগবে সে পরিমাণ হিসাব করাই যায় বা যখন খাবার দাবার বা বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পর্যাপ্ত ট্যাঙ্ক বা বোতল সংগ্রহ করা যায় আপনি যদি পিউরিফায়ার বা পানীয় জলে বোতল কিনতে পারেন তাহলে খুবই সুবিধা হয় এবং জলের পরিমাণ যদি খুব বেশি লাগে সেক্ষেত্রে পানির ট্যাঙ্ক বা বোতলে যথাযত একটা পরিমাণ ব্যবস্থা থাকলে আপনি কোনো রকম কোনো ক্ষতিগ্রস্তও হবেন না জল পরিমাণ যদি খুব বেশি মাত্রায় লাগে সে জল সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত স্থানের ব্যবস্থা লাগবে যদি সম্ভব হয় গরম আবহাওয়ার পানি ঠান্ডা রাখার ব্যবস্থা রাখুন বা যদি স্টেশন বা পানীয় পাত্র অনুষ্ঠানে বিভিন্ন স্থানে রাখুন যদি খাবারের স্টেশন আসুন এলাকার কাছে থাকে তাহলে সেটি ব্যবহার করুন এ সাধাণত কিছু উপায়ে আপনি জল সরবরাহ করে রাখতেই পারেন